হ্যালো হ্যালো ম্যাডাম হ্যাঁ বলছিলাম হচ্ছে আমার হচ্ছে ডাক্তার দেখানোর ডেট ছিল এই আঠারোই মে এই যে হচ্ছে মানে হচ্ছে বাচ্চা হওয়ার ডেট দিয়েছিলেন না হচ্ছে আমার হচ্ছে শরীরটা খুব অসুস্থ লাগছে আর কি মানে পেটে ব্যথা করছে গাটা গরম বাথরুম ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে আর হচ্ছে গাটা বমি বমিও করছে হচ্ছে ঘন ঘন বমিও হচ্ছে খেতে পারছি না কিছু হ্যাঁ জল খাচ্ছি হ্যাঁ অতটা নড়াচড়া বুঝতে পারছি না কিন্তু নড়ছে আচ্ছা ঠিক আছে কটার সময় যাব আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে অপারেশন করতে কত কী পড়বে ও চল্লিশ হাজার টাকা দেখুন ম্যাডাম একটু দেখেশুনে করবেন আমাদের তো আর্থিক অবস্থা খুব ভালো নয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ